সুপ্রভাত স্যার আমাদের স্কুলে আপনি তো শুনেছেনই সামনেই একটা ক্রীড়া প্রতিযোগিতা করা হবে তার জন্য অভিভাবকদের সম্মতিরও প্রয়োজন রয়েছে সেই বিষয়ে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাইছিলাম ক্রীড়া প্রতিযোগিতায় কী খেলা রাখা যাবে আমাদের স্কুল এবং আমিও ভাবছিলাম অভিভাবকদের জন্য যদি কোনো খেলা রাখা যেত তাহলে বিষয়টা ভালো দেখাতো সেই খেলার মধ্যে আমরা চামচগুলির দৌড় হাঁড়ি ভাঙা এবং বালতিতে বল ভরা রেখেছি আপনি এই বিষয়ে কী বলছেন হ্যাঁ হ্যাঁ এটিও রাখা যায় তবে এটি চামচগুলি দৌড়ের মতোই হয়ে যাচ্ছে আপনি কি পুরুষ অভিভাবকদের জন্য কোনো খেলা বলতে পারেন আর ঘুড়ি ওড়ানোও রাখা যেতে পারে ঠিক আছে আমরা তাহলে কালকে সকালবেলা একটি মিটিং তাদের সঙ্গে রাখছি আপনিও সেখানে উপযুক্ত থাকবেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে ফোন রাখছি